হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মিউনিসিপালিটিতে আমি কর্পোরেশনে চাকরি করি বলুন কলকাতা কর্পোরেশনে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি এখনও তো বৃষ্টি হচ্ছে এখন তো আপনি এক কাজ করুন আমি আজকে রাত্তেরটা একটু কম কশ মানে একটু দেখে শুনে চলুন কালকে সকালবেলা সবাই অফিসে ঢুকে গেলে আমি আগে আপনাদের এই ওয়ার্ডে পাঠিয়ে দেবো জল নিকাশি ব্যবস্থাও করে দেবো এবং জলটা একটু নামলে পরে উপর দিয়ে আমি একটু রাবিশ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে কিন্তু আমি একটা বলছি কি আপনি রাস্তার কথা বলছেন রাস্তাটা হয়তো এখনই পুরোটা ঠিক করে দিতে পারবো না কেননা আপনি তো দেখছেন সারা রাস্তায় প্রত্যেকটা ওয়ার্ডে জলের জন্য আর মাটি খোঁড়া হচ্ছে তাই জন্য বৃষ্টিতে অসুবিধা হচ্ছে ঠিক আছে তা আমি আপনাকে ওই কালকে পাঠিয়ে দিই জলটা ওখান থেকে সরিয়ে দিই আর আমি একটু রাবিশ উপর দিয়ে ফেলে দিই যাতে আপনারা হাঁটা চলা করতে পারেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন